নমস্কার আমি আপনাদের এজেন্সি থেকে কুড়ি তারিখে এয়ারপোর্টে যাওয়ার জন্য আপনাদের এজেন্সি থেকে একটা ক্যাব বুকিং করেছিলাম কিন্তু আমার শরীর অসুস্ত হওয়ার কারণে আমি আমার সঠিক সময়ে যাত্রাটি করতে পারবো না এবং ক্যাবটি বুকিং করার জন্য আমি আপনাদের এজেন্সিকে হাজার টাকা অ্যাডভান্স টাকা পেমেন্ট করেছিলাম এই ক্যাবটি আমি এখন ক্যান্সেল করতে চাই এবং আমার টাকাটি রিফান্ড পেতে চাই এই টাকাটা দয়া করে আমার তাড়াতাড়ি অ্যাকাউন্টের মধ্যে ফেরত দিয়ে দিবেন এবং অ্যাডভান্সের পরিমাণটা ছিলো হাজার টাকা